আমার প্রিয় পাখি টিয়া পাখি টিয়া পাখি সাধারণত নারকেল গাছে কিংবা তাল গাছে মানে তাল গাছ যে তাল গাছটা মরে যায় সেই তাল গাছের সম বেশিরভাগ সেই তাল গাছে কিংবা নারকেল গাছে ওরা বাসা বাঁধে খুব সুন্দর করে কেটে ছোট্টো ছোট্টো ফোকর করে তার মধ্যে ওরা ডিম পাড়ে তার মধ্যে দুটো থেকে তিনটে ডিম পাড়ে টিয়া পাখি যখন মানে ডিম পারি তখন তখন টিয়া পাখি পুরুষ টিয়া পাখিটা খাবার সংগ্রহ করে নিয়ে এসে মেয়ে টিয়া পাাখিটার কাছে খাবার দেয় যখন বাচ্চা কোনো ফোটে তখন ওর মা রা খাবার যেভাবে বয়ে নিয়ে আসে ওটা সত্যিই সুন্দর দেখতে লাগে কারণ দেখেছি তো গ্রামে যখন আমরা থাকতাম তখন বাড়ি থেকে দেখতাম যে টিয়া পাখি না কী সুন্দর নিয়ে খাওয়াচ্ছে সুন্দর দেখাতো কারণ আমরা তো আমরা যখন গ্রামে ছিলাম তখন আমরা দেখেছি যে কীভাবে ওরা নিয়ে এসে বয়ে নিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম খাওয়ারগুলো খাওয়াতো হ্যাঁ অনেক সময় মনে হতো যে টিয়া পাখি একটা ওখান থেকে বার করে নিয়ে এসে নিজেরা পুষি কিন্তু করেছি তাই যখন আমরা গ্রামে থাকতাম তখন নিয়ে এসে পুষেছি তাকে মানে যখন টিয়া পাখিটা এক বন্ধুবান্ধব কিংবা তার ছেলেকে উঠে টিয়া পাখিটা নিয়ে আসতাম তখন বাড়িতে নিয়ে এসে তাকে পুষতাম পুষে তাকে বড়ো করতাম দেখভাল করতাম খুব ভালো লাগতো তা খাবার দাবার তাকে স্নান করানো খুব সুন্দর লাগতো বাড়িতে খুব সুন্দর লাগত বাড়িতে সেই সব তো আর এখানকার শহরের দিকে হয় না গ্রামের যেমনটা মানে ব্যবহার করা যেমন গ্রামের যেমন আর শহরে তো আর হয় না কিন্তু আগেকার দিনগুলো খুব সুন্দর ছিলো পাখি প পশু